আমি ভালোবাসি ভাত ডাল আলু সিদ্ধ ডাল ভাত আর পোস্ত মাছ ঝাল দেয়া এরকম ভালোবাসি আমার প্রিয় খাবার হলো ডাল ডিম সেদ্ধ বা সাদা ভাত আর আমি তারাপীঠে গেলে আমি ডাল ভাত বা মাছ খেতে ভালোবাসি আমার খুব প্রয়োজনীয় জায়গা আমি খুব পছন্দ করি বা যেমন তারকেশ্বর আমার খুব ভালো লাগে সেখানে আমার আলু সেদ্ধ ডাল ভাত যতেষ্ট আমার ওটাই ভালো লাগে কিন্তু আমি কোনো মাছ মাংস অত পছন্দ করি না আর আমার প্রিয় জায়গা হলো তারাপীঠ বা আমার খুব ভালো লাগে বা আমার দীঘা ওখানে গেলেও আমি মাছ মাছ ভাজা ভাত ডাল এটাই আমার যতেষ্ট আমি মাছ মাংস কোনো হোটেল বা রেস্টুরেন্টে খেতে ভালোবাসি না আমি তা হলেও বাইরে গেলে তো খেতে হয় সেটুকু আমার পছন্দর জায়গা ওইগুলি যে দীঘা যেমন আমার খুব ভালো লাগে তারাপীঠ আমার ভালো লাগে ওখানে আমি যাই ওখানে আমার খুব পছন্দ জায়গা আমার খুব ভালো লাগে তারকেশ্বর আমার খুব ভালো জায়গা ওখানে গেলেও আমি মাছ ডাল সাদা ভাত আমি খুব পছন্দ করি সব থেকে বেশি ভালোবাসি বাড়ির খাবার সাদা ডাল ভাত পোস্ত এটা আমার খুব ভাল লাগে আমার এগুলো পছন্দের খাবার বেশি কিছু আমি পছন্দ করি না